আমার জীবনে ইচ্ছা ছিলো আমি কিছু বড়ো অফিসার র্যাঙ্কে চাকরি করবো কিন্তু সেটা যখন হতে পারিনি জীবনে অনেক দুঃখ বঞ্চনা হয়েছে পেয়েছি এখন আমি যেখানে কাজ করি সেখানে আমি ভবিষ্যতে অফিসার হওয়ার জন্য আমি রীতিমতো আমার ঘরে পড়াশোনা রীতিমতো করছি যাতে ওই আমার স্বপ্নটা পূরণ হতে পারে যেটা আমি লক্ষ্য ছিল লক্ষ্য আছে লক্ষ্য থাকবে সেই লক্ষ্যে পূরণ করার জন্য আমি রীতিমতো প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পরিশ্রম করছি পড়ছি যাতে ওই স্বপ্নটা আমার পূরণ হয় আমি ওই জায়গায় যেতে পারি তাতে আমার প্লাস আমার পরিবারের সবারই মান উজ্জ্বল হয়